দুই পাঁচ দু হাজার এগারো সাতাশ তিন দু হাজার পনেরো আঠাশ চার দু হাজার ষোলো উনতিরিশ ছয় দুহাজার উনিশ তেইশ চার দুহাজার তেইশ